হ্যাঁ বলুন হ্যাঁ আপনার কোন সাবজেক্ট কোন সাবজেক্ট অল টোটাল বলতে আপনার কোন সাবজেক্টে অনার্স না পাশ কতগুলো বই দরকার

পঞ্চাশ লক্ষ টাকা

না বেচিনি থার্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে চল্লিশ পার্সেন্ট

আটত্রিশ লাখ

কতগুলো

পনেরো হাজার

শুধু ইংলিশ ফর্টি ফাইভ হুম ঠিক আছে রাখুন পাঠিয়ে দাও